আমি যখন রান্না করতাম আমার একার জন্য রান্না করতাম দুজনের জন্য করতাম তিনজনের জন্য করতাম কিন্তু আমার এক বন্ধুর পার্টিতে আমাকে বললো যে আমার ছেলের জন্মদিন যে তোকে রান্না করে দিতে হবে আমি বলছি ঠিক আছে করে দেবো যেয়ে আমিয়া বললাম যে কতোজনের রান্না করতে হবে সে বললো যে তিনশোজনের রান্না করতে এবার আমি তো তিনশোজনের রান্না তো করতে পারবো না এতো রান্না আমি কোনো দিন করি না আর বিশ্বাস রাখ বিশ্বাসের ওপর নির্ভর কর ঠিক আছে গেছি যেয়ে রান্না করলাম করার পরেও হলো যে তরকারিতে নুন নেই ঝাল হয়ে গেছে ভাত ভালোভাবে সেদ্ধ হয় না

রান্না আমি যখন শিখেছি সবার জন্যই রান্না করবো এবং আমি তো ফার্স্ট করেছি ওই জন্য আমার এটাই প্রবলেম হয়েছে যাতে আরও ভালোভাবে রান্না করতে পারি আরও এইটাই আমার সব থেকে বড়ো অভিজ্ঞতা মানুষের সম্মুখীন হতে হয়েছে আমাকে এবং ভাত তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য ভাতে যদি আমি নুন দিয়ে দিই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং গ্যাস যদি আমি তাড়াতাড়ি বাড়িয়ে দিই বা স্পিডও বাড়িয়ে দিই তাহলে ভাত তরকারি তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবেই রান্নার সম্মুখীন হতে হয়েছে আমাকে